আমার এলাকায় বিদ্যুৎ নিয়ে ভীষণই অসুবিধা হয় আছে প্রত্যেক রবিবার করে হচ্ছে সকাল থেকে বারোটা অব্দি বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে আর মাঝে মাঝে ঝড় বৃষ্টি হলেই তো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় আর হচ্ছে বি বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে খুবই অসুবিধা হয় আর হচ্ছে যেমন হচ্ছে পড়াশোনার অসুবিধা হয় আর হচ্ছে মায়ের অনেক হাতের কাজের অসুবিধা হয় আর বিভিন্ন ঋতুতেও যেমন গ্রীষ্মকালে খুবই অসুবিধা হয় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলে গরমের গরমের জন্য ফ্যান চলে না বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলে ফ্যান চলে না গরমে গরমে মানুষ অসুস্থ হয়ে পড়ে আর এই হচ্ছে এর প্রভাবে অনেক মানুষেরই খুবই ক্ষতি হয় এসি আছে যেমন গ্রীষ্মকালে ফ্যান চলে না এসি চলে না আর এমনি সময় তো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলে আলোও জ্বলে না এতে পড়াশোনায় খুবই অসুবিধা হয় আর হচ্ছে রান্নাতে অসুবিধা হয় এবং বিভিন্ন অনেক কাজেই অসুবিধা হয় নেটওয়ার্কের কাজ করলেও তাতেও অসুবিধা হয় আর হচ্ছে এই কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে হচ্ছে আমাদের এলাকায় খুবই অসুবিধা হয়